হ্যাঁ কোচিং গিয়েছিলি আজকে আরে যেতাম ওই শরীরটা একটু খারাপ ছিলো বলে যাওয়া হয় নি কী করছিস কোন ম্যাম ক্লাস নিলো আজকে ও কিছু বুঝতে পেরেছিস হিস্ট্রি ক্লাস হয়েছে বুঝতে পেরেছিস কিছু হুম না হিস্ট্রি ক্লাস তো ভালোই হয় জিওগ্রাফি পড়াটাই একটু বুঝতে যা অসুবিধা তাহলে ম্যামকে গিয়ে পরের দিন বলতে হবে যে আর একবার বুঝিয়ে দিতে সবাই মিলে তাহলে তো হেড ম্যামকেই বলতে হবে কিন্তু হিস্ট্রি ক্লাসটা ভালোই হয় অংক ক্লাস হয় নি আজকে ও কিছু বলেছে না কি কোচিং থেকে ও আচ্ছা আচ্ছা না না এমনি বলছে বললে ঠিক বলে দেবে কী হোম ওয়ার্ক দিয়েছে

আর হিস্ট্রিতে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ